জ্যোর্তিবিদ্যা সম্পর্কে আমার প্রাথমিক স্মৃতি একদমই মিষ্টি মধুর নয় কারন যে জ্যোতিষীর কাছে আমার মা আমায় নিয়ে গেছিলেন সেখানে শুধু মানুষের মাথার খুলি ও কঙ্কালের সমাবেশ ছিল সেই দেখে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ি এবং তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি নিজেকে আমার পরিবারের সাথে নিজের ঘরের মধ্যেই পাই